গ্রামীণ জনগণের জীবনে খেলা হুলো ধুলা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো যেমন খেলাধুলার মাধ্যমে তাদের সারা দিনের যে পরিশ্রম বা খাটুনি হয় সেইগুলোর শিখে তাদের নানা রকম জায়গায় ব্যথা বা যন্ত্রণা তৈরি হয় এবং সেগুলো খেলার মাধ্যমে ব্যায়ামের খেলার মাধ্যমে যে ব্যায়াম হয় সে ব্যামের মাধ্যমে তাদের মানে শরীরের ব্যথা যন্ত্রণা সব কেটে যায় এবং এখানে নির্দি বাচ্চাদের জন্য যে খেলাধুলো যেমন ক্রিকেট ফুটবল ইত্যাদি যেই খেলাগুলো হয় বাচ্চারা যেভাবে খেলে তাদের উপর ক্ষেত্রে তাদের কাছে খব এখানে উন্নত প্রযুক্তি অবস্থা বা কম্পিউটার মোবাইল অতো বেশি না থাকায় তারা খেলাধুলাকেই বিনোদন হিসাবে চালায় এবং খেলাধুলাকেই বিনোদনমূলক হিসাবে কাজ হিসাবে করতে চায় তারা তাই খেলতে ভালোবাসে তাই যেদিন স্কুল টিউশন ছুটি থাকে সেদিন তারা দিনেরবেলা ও বিকালবেলা দু বেলাই খেলে এবং স্কুল টিউশন থাকলে তারা স্কুল টিউশন সেরে এসে বিকেলবেলায় খেলে তো এভাবে আমাদের জনগণের জীবনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে